আচ্ছা তো আপনি ক পা কতো সাইজের সোয়েটার নিয়েছিলেন ম্যাডাম হ্যাঁ সাইজটা বলুন ম্যাম হ্যাঁ তো এখানে দেখছি সোয়েটারটা অলমোস্ট এটা হচ্ছে আপনারা ছা চব্বিশ সাইজ তো মনে হয় ওর ছাব্বিশ সাইজ হলে সোয়েটারটা ঠিক হবে গায়ে আপনার কি হাতে ছোটো হচ্ছে না চেস্টে ছোটো হচ্ছে হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ আপনি বিলটা এনেছেন ম্যাম হ্যাঁ দেখি বিলটা হ্যাঁ তো হ্যাঁ এটা তো চব্বিশ সাইজ ওই জন্যই বললাম যে একটু ওটা আপনার চব্বিশ সাইজ তো একটু চেস্টেও ছোটো হচ্ছে ঐ জন্য হাতেও ছোটো হচ্ছে ঠিক আছে ম্যাডাম আপনি একটু দাঁড়ান আমি দেখছি ছব্বিশ সাইজ অ্যাভেলেবেল আছে কি না দোকানে

হ্যাঁ ম্যাডাম দেখুন এটা ছাব্বিশ সাইজে যে আশা করি হবে

হ্যাঁ আপনি একটু দাঁড়ান আপনি কি রকম কালারের খুঁজছেন বলুন আচ্ছা আপনি একটু ডার্ক কালার খুঁজছেন তো ঠিক আছে দেখছি ম্যাডাম হ্যাঁ দেখুন এই বটল ডিনটা আছে হুম হ্যাঁ হুম আর দেখুন একটা নতুন এসছে এই প্যাটারনেরের একটা ওপরের প্যান্ট নীচের শার্ট এটাও দেখতে পারেন এটাও ছাব্বিশ সাইজের আছে ওটা তো আপনি একটা হ্যাঁ হ্যাঁ এটা দেখুন এই অ্যাশ কালারের একটা আছে রেড আছে এটা দেখুন হুম হ্যাঁ এটা এই পঞ্চাশ টাকার মতো বেশি পড়বে

হুম ঠিক আছে প্যাক করিয়ে দিচ্ছি আপনার আপনি দাঁড়ান আমি বিলটা করে দিচ্ছি

থ্যাংক ইউ